পশ্চিমবঙ্গের পর্যটকরা দেখতে পারেন এমন কিছু আধ্যাত্মিক স্থানগুলি হলো দক্ষিণেশ্বরের কালীমন্দির কালীঘাট মায়াপুর ইস্কন মন্দির হবিবপুর ইস্কন মন্দির রামকৃষ্ণ দেবের মন্দির বিড়লা মন্দির যেটি অবস্থিত আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ বালিগঞ্জে কলকাতার জৈন মন্দির যেটি অবস্থিত বারিদাস মন্দির রাস্তায় বেলুড় মঠ যেটি অবস্থিত হাওড়ার বেলুড়ে তারকনাথ মন্দির তারকেশ্বর কালনার একশো আট শিব মন্দির শিলিগুড়ির ইস্কন মন্দির বিষ্ণুপুরের কালাচাঁদ মন্দির কপিল মুনির মন্দির গঙ্গাসাগরের বিষ্ণুপুরের মদনমোহন মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ আমার জেলা পুরুলিয়ার কয়েকটি আধ্যাত্মিক জায়গা হল মৌতড়ের কালীমন্দির আনাড়ার বানেশ্বরের মন্দির কিরকার গৌরীনাথ হাতিখেদা মন্দির দেউলঘাটা ইত্যাদি